পুরুলিয়া জেলার কর্মসংস্থান এবং জীবিকার প্রধান উৎস হচ্ছে কৃষিকাজ বিভিন্ন শিল্প পর্যটক কেন্দ্র এই জেলার কৃষিকাজের মাধ্যমে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে এই জেলার প্রধান ফসল হচ্ছে ধান এছাড়া পুরুলিয়া জেলার পাহাড়ি এলাকা অর্থাৎ সিরকাবাদ গ্রামে আখ চাষ করা হয় যার থেকে আমরা গুড় পেয়ে থাকি পুরুলিয়া জেলার প্রধান শিল্প হল হস্তশিল্প এখানে বিভিন্ন ধরনের হাতের তৈরি ছৌ নৃত্যের মুকুট গলার কানের হাতের ইত্যাদির অলঙ্কারও তৈরি করা হয় আবার গরমকালে কুমোরদের হাতের তৈরি কুঁজো মাটির হাড়ি ইত্যাদি তৈরি করা হয় যাদের সাহায্যে আমরা প্রাকৃতিক উপায়ে ঠান্ডা জল পেয়ে থাকি পুরুলিয়া জেলার চিকিৎসার পরিষেবা যথেষ্ট উন্নত করা হয়েছে রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতুয়ারা গ্রামে পুরুলিয়া সুপার স্পেশালিস্ট হসপিটাল নির্মাণ করা হয়েছে এবং পুরুলিয়া শহরে দেবেন মাহাতো সদর হাসপাতালও আছে এবং নানা ধরনের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র আছে এছাড়া নানা ধরনের চোখের হসপিটালও আছে এছাড়া নানা রকমের ফার্মেসিও আছে যার দ্বারা অনেক সুলভ মূল্যে আমরা ওষুধ পেয়ে থাকি যেমন অ্যাপেলো ফ্র্যাঙ্ক রোজ ইত্যাদি ইত্যাদি পুরুলিয়া জেলার যাতায়াত পরিবহন অনেকটা উন্নত আমরা রেলপথের মাধ্যমে অনেকটা পথ খুব কম খরচেই যেতে পারি এছাড়া কিছু রাস্তার জন্য এবং কিছু রাস্তার জন্য আমরা বাসে অটো টোটো ইত্যাদির মাধ্যমে যাতায়াত করতে পারি এই শহরে নানা ধরনের কারখানা থাকায় সাধারণ খেটে খাওয়া মানুষদের যথেষ্ট সুবিধা হয়েছে তারা নিজেদের পরিশ্রমের পারিশ্রমিক পাচ্ছে পুরুলিয়া জেলার মানুষ সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি উভয়ই পছন্দ করি কিন্তু সবাই সরকারি চাকরি করবে এর কোনো মানে নেই যারা সরকারি চাকরি করে তারা বৃদ্ধ বয়েসে সরকারের কাছ থেকে প্রতি মাসে একটি অনুদান পেয়ে থাকে এবং যারা বেসরকারি চাকরি করে তারা কাজের সাথে সাথেই বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করে থাকে